যে ব্যক্তি সবেমাত্র আঁকা শুরু করেছেন তাকে আমি পরামর্শ দেবো যে কোনও কিছু আঁকা থাকার ওপর সে তার লেড পেন্সিল বুলিয়ে তার হাতটা আগে ঠিক করুক যে সে যে আঁকাটা আছে সেই আঁকার মতে সেটা দেখে দেখে আঁকার চেষ্টা করুক বা কালার করার ওপর যেরকম কালার হবে সেই হিসেবে সে কালার করতে শিখুক বা লেড পেন্সিল দিয়ে খালি পাতার ওপর সে নিজের হাতে কিছু আঁকার চেষ্টা করুক সেটা খারাপ হোক বা মন্দ হোক তবুও তার কোনও কিছু করার নেই কারণ সে সে সেই দক্ষতাটা নিচ্ছে বা সে শুরু করেছে এই আঁকাটি তার জন্য তাকে বলা উচিত যে যে কোনও আঁকা জিনিস বা তার উপর যেমন কাক বা অন্যান্য পশু পাখির ছবি আঁকা থাকার উপর যে পেন্সিল দিয়ে আঁকা থাকে সেই পেন্সিলটি দিয়ে সেই বর্ডারগুলিতে বুলিয়ে বা সেই বর্ডারেতে আঁকার চেষ্টা করুক যাতে সে সে পরে সেই আঁকাটি ভালোভাবে শিখতে পারে বা পরে আগে পরে আগে এগিয়ে যেতে পারে তারপরে সে সেই কালার করা বা হচ্ছে রং করা যেই ছবিটি এঁকেছে সে সেই ছবিটিতে রং করা বা কী পরিমাণে রং এবং কী রং দিলে সেই ছবিটিতে ভালো হবে সেই হিসেবে সে রং সিলেক্ট করুক বা সেই হিসেবে সে রং দিক আর কোথায় রং বেশি বা কোথায় রং কম হবে তার টিচার বা যে তাকে শেখাচ্ছে তাকে জিজ্ঞেস করেই এই কাজটি করা উচিত বা যে তাকে শেখাচ্ছে সেই কাজটি তার হাত ধরেই এই কাজটা করা উচিত সে যদি ছোট হয় তাকে অবশ্যই শেখাতে হবে যে কোনও কিছু আঁকা থাকার ওপরই তাকে আঁকতে হবে বা কোনও কিছু ছবি লেড পেন্সিল দিয়ে আঁকা থাকার ওপরই তাকে সেই লেডটি বুলিয়ে তার হাতটি আগে ঠিক করতে হবে